সাঁতার আমাদের জীবনের একটা অঙ্গ একটা শরীরচর্চার অঙ্গ যে কোনো কাজ স্কুল বা অন্যান্য প্রতিশ্রুতির সঙ্গে সাঁতারের প্রশিক্ষণ ভারসাম্য সাঁতার আমাদের জীবনের একটা অঙ্গ যেহেতু সেহেতু সাঁতারটা আমাদের প্রত্যেকের প্রত্যেক দিন করা উচিত কেননা সাঁতার যখন আমরা সাঁতার কাটবো তখন আমাদের শরীরের প্রত্যেকটা মাসেল বেশি প্রত্যেকটা শরীরের অঙ্গ আমরা চালনা করি যার জন্যে শরীরের এনার্জির ঘাটতি হবে না শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক থাকবে শরীরের শ্বাস প্রশ্বাসের মাত্রা ঠিক থাকবে হার্ট এবং ফুসফুসের চালনা ঠিক থাকবে এবং এর ফলে আমাদের শরীর অনেক সুস্থ থাকবে এবং মানসিকভাবে অনেক হেলথি এবং শারীরিকভাবে অনেক হেলথি আমরা অনুভব করবো এবং আমরা চলাচল করতে পারবো প্রত্যেক দিন কম করেও দু থেকে তিন ঘণ্টা সাঁতার কাটা উচিত এবং সেটা পুকুরেও কাটতে পারি অথবা যদি পার্শ্ববর্তী কোনো নদী থাকে নদীতেও কাটতে পারি যেহেতু পুকুরে সাঁতার কাটাটা একটু মানে কষ্টদায়ক হলেও হলেও নদী সাঁতার কাটাতে আরও সহজ হয় এই কারণেই সহজ হয় নদীর জলের ঘণা ত বেশি থাকে পুকুরের জলের ঘনত্ব কম থাকে আর যেহেতু সাঁতার কাটাটার বিভিন্ন টেকনিক আছে সব সব থেকে বেস্ট হয় যদি একটু হাত পা চালিয়ে সাঁতার কাটা যায় যেহেতু হাত পা চালিয়ে সাঁতার কাটলে শরীরের শরীরের সব অঙ্গ অগুলো সঞ্চালন হয় ফলে শরীরে যে একটা মানুষ সারাদিন বসে থাকলে শরীরের যে এক্সারসাইজের প্রয়োজন হয় সেই প্রসসাইসটা আমাদের সাঁতারের মাধ্যমে শরীরে পূর্ণ হয়ে যায় এবং সাঁতার কাটলে যেহেতু রক্তচালনা বেশি হয় ব্রেনে ব্লাড সার্কুলেশান যত বেশি হবে তত আমাদের ব্রেন তত আরও ভালোভাবেও আমাদের স্মৃতিশক্তি এবং আমাদের ভাবনাচিন্তার ক্ষমতা আর তত বাড়বে এবং সাঁতার কাটলে আমাদের সমস্ত শারীরিক ম্যাটাবলিক অ্যাক্টিভিটি ক্যাটাবলিক অ্যাক্টিভিটিগুলো আরও দীর্ঘায়িত বা ত্বরান্বিত হয় এবং আমাদের শরীরের ডাইজেশান যে ক্রিয়াগুলো সেগুলো আরও বেশি ভালোভাবে তৈরি হয় এবং আরও সমস্যার কিছু দূর হয় যেগুলো কানের কিছু সমস্যা দূর হয় নিঃশ্বাস প্রশ্বাস বেশি করে রাখার চেষ্টাটা বেশি হয় তখন বেশি করে ক্যাপচার মানে ফুসফুস বেশি করে ক্যাপচার করতে পারে বেশি পরিমাণ অক্সিজেন এবং স শরীরের ক্ষেত্রে তত বেশি কার্যকার্যকারী হয়ে যায় এবং আমাদের যেটাকে আমরা যখন দৌড়াই যখন যে আমাদের শ্বাসকষ্ট হয় বা আমরা যদি বেশি সময় হাঁটিি যে শ্বাসকষ্ট হয় আমরা যদি প্রত্যেকদিন সাঁতার কাটার মাধ্যমে এই এই শ্বাসটাকে বেশি করে ধরে রাখার ক্ষমতা বাড়ায় তাহলে আমাদের সে ক্ষেত্রে অতটা কষ্ট হবে না আমাদের এনার্জি অতটা ব্যয় হলেও আমাদের অতটা কষ্ট ফিল করবো না এবং শুধু পায়ের বা হাতের বলে নেয় সারা শরীরের মাংস পেশীগুলো আরও বেশি পরিমাণ সঞ্চালন হয় এবং সে ক্ষেত্রে শরীরের শরীরের শরীর স্বাস্থ্য এবং মানসিকভাবে আরও সুন্দরভাবে তৈরি হয়ে যায় এবং প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে এটাই বোঝানো উচিত যে প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেক দিন যেমন দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে তেমন প্রত্যেক দিন যাতে তারা সাঁতার কাটে স্কুলে এবং সাঁতার কাটাটা অত্যাধিক আবশ্যক এই কারণে যদি ছাত্রছাত্রীদের বাড়ি নদী এলাকায় হয় তাহলে নদী টদী পাহাড় হওয়ার সময় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তারা সাঁতারের মাধ্যমে নিজেদের জীবন বাঁচাতে পারবে এবং শুধু নদী এলাকায় মানুষ থাকে সে জন্য নয় তাও যদি মানু শহরের দিকের মানুষও সাঁতার ছেঁকাটা খুবই প্রয়োজনীয় কারণ তারা যদি কোথাও ঘুরতে যায় দীঘা পুরী এইসব জায়গাতে ঘুরতে যায় যদি সমুদ্রে পড়ে যায় সাঁতার না জানে সে ক্ষেত্রে তারা উঠতে পারবে না আর যদি তারা সাঁতার জানে তাদের সে ক্ষেত্রে তাদের উঠে আসতে কোনো অসুবিধা হবে না বা শরীর শরীরটাকে জলের মধ্যে ভাসিয়ে রাখতে তাদের কোনো রকম প্রবলেম হবে না আর যদি সাঁতার না জানে তখন সে ক্ষেত্রে তারা জলের মধ্যে নিজের শরীরটাকে ভাসিয়ে রাখতে পারবে না এবং একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে সব সমময় যেহেতু সেফটি সেফটি সেফটি এই ইকুইপমেন্ট ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না বা সব সমময় হাতের পাশে থাকে না সেহেতু প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত অন্তত সাঁতারটাকে শিখে রাখা এবং যাদের পার্শ্ববর্তী আছে তারা সাঁতারটাকে প্রত্যেক দিন অভ্যাস করা